আমাদের নমনীয়তা এবং শক্তি বাড়াতে সাহায্য করে এমন অনেক ধরনের আসন রয়েছে যেমন যোগাসন এই যোগাসন হল আমার খুব প্রিয় আসন এই যোগাসন করলেই আমার মন ঠিক থাকে এবং আমার মনের মধ্যে শক্তি বাড়তে সাহায্য করে আমার মন যতই খারাপ থাকুক না কেন বা আমার মনের জোর যতই কমে যাক না কেন এই যোগাসন করা মাত্রই আমার মনের জোর খুব বেড়ে যায় হয়তো কোন কাজের ক্ষেত্রে আমার হয়তো আমি হয়তো দুর্বল জায়গাতে রয়েছি হয়তো আমি কোনভাবে সেই কাজের আমি সমাধান করতে পারছি না এতটাই সমস্যায় রয়েছি যে কিন্তু ওই যোগাসন করা মাত্র আমার মনের বল এতটাই বেড়ে যায় যে তখন আমি খুব সহজেই ওই সমস্যার সমাধান করে ফেলি বা আমি ওই সমস্যার সমাধান করতে না পারলেও আমি কোনভাবেই সেটার প্রতি বেশি দুর্বল হয়ে পড়ি না আমি সেটা থেকে নিজেকে বের করে আনি আমি তাই যোগাসনটাকে এই জন্য আমি খুবই পছন্দ করি আর তাছাড়া যেমন রয়েছে পদ্মাসন পদ্মাসন আমাদের নমনীয়তা বজায় রাখতে খুব সাহায্য করে যেমন পদ্মাসন করা মাত্র আমরা মানে এক মিনিটে এক ধ্যানে আমরা অনেক কিছু চিন্তা ভাবনা করি আর যেটা আমাদের মনকে শান্ত করে দেয় আমাদেরকে নমনীয় করে তোলে আমরা যদি খুবই চাঞ্চল্য প্রকৃতির হই না কেন আমরা তখন নমনীয় হয়ে থাকি আর এতে আমাদের মনোযোগও ঠিক থাকে আর এতে সবার সামনে আমরা খুব নমনীয় ভাবেও থাকতে পারি এতে আমাদের কোন লোকের সাথে আমাদের কোন ঝগড়া বা কোন অশান্তি হয় না আমরা তাদের সাথে যখন কথা বলি তখন আমরা নমনীয় সুরে কথা বলি যদি তাদের সাথে কোন ঝগড়া হওয়ার কথা থাকত সেটাও তখন নমনীয়তা হয়ে যায় তাই এই দুটো আসন আমার খুব বিশেষভাবে পছন্দের আসন কারণ এই দুটি আসন আমার ক্ষেত্রে খুব বিশেষভাবে প্রভাব ফেলেছে আমার জীবনে আর এই আসনগুলির জন্য আমি রোজ সুস্থ থাকি স্বাভাবিক থাকি আর এই আসনগুলো যখন আমি করি তখন আমার নিজেকে মনে ধন্য মনে হয় আর আমি প্রতিদিন দুবার করে যোগাসন করি আর এই দুবারের বেশি প্রতিদিন যোগাসন করা উচিতও নয় আমি পদ্মাসনও প্রতিদিন দুবার করে করি আর এই দুটো আসন আমার খুব প্রিয় আসন তাই আমি মনে করি যে এই আসনগুলো আমি ছাড়া আরো সবাই যদি করে সবারির একই রকম নমনীয়তা ও শক্তি বজায় থাকবে